আমাদের গ্রামে সরস্বতী পুজো খুব ধুমধামে হয় চারদিন ধরে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে অনেকরকম খেলা থাকে যেমন লাফ দড়ি হাড়ি ভাঙা সাইকেল রেস বাচ্চাদের অঙ্ক দৌড় আলু দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় মেয়েদের রোজগেরে গিন্নি শাঁখ বাজানো সূচে সুতো পরানো চালে ডালে বাঁচা অনেক রকম খেলা থাকে সেই খেলায় আমিও নাম দিয়েছিলাম নাম দেওয়ায় আমি শাঁখ বাজানোয় ফাস্ট হয়েছি আমাদের এইখানে ক্রিকেট খেলা হয় সেই খেলার নাম হল চ্যালেঞ্জ কাপ সেই চ্যালেঞ্জ কাপে আমাদের গ্রামের ছেলেরা অনেকেই খেলাধুলা করে তা আমাদের গ্রামের একটা নাম হয়েছে সবাই খুব ভালো বলে যে এইখানের ছেলেরা ক্রিকেট খেলায় খুব ভালো